গত কয়েক বছর ধরে ভারতে কী কী নতুন চাকরি এবং ভূমিকা এসেছে হ্যাঁ অনেক অনেক ভূমিকা এসেছে ইউটিউব এসেছে ইউটিউবের মাধ্যমে সাধারণ মানুষরা নিজের দক্ষতা অন্যজনের কাছে তুলে ধরতে পারছে এর জন্য যার কাছে তুলে ধরছে সেও কিছু শিখতে পারছে আর এর জন্য যে শেখাচ্ছে তারও একটা ইনকাম হচ্ছে এইসব অনেক অনেক জিনিস আছে যা মানুষ ইউটিউবের মাধ্যমে লোকেদের সামনে পৌঁছে দিয়ে নিজের একটা টাকা অর্জন করতে পারছে এছাড়াও অন্যান্য চাকরি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে অত বেশি চাকরি নেই জানি না সরকার হয়তো দিচ্ছে না এর জন্য আলাদা আলাদা কিছু কাজ করতে হচ্ছে সংসার সামলানোর জন্য টাকা রোজগার করার জন্য এই ফেসবুক প্ল্যাটফর্ম আছে সেইখান থেকেও অনেক টাকা ইনকাম করা যায় যদি সেই রকম কিছু পোস্ট বানানো হয় কমেডিয়ান কমেডিয়ান অনেক মানুষ হচ্ছে লোককে আনন্দিত করে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে তুলে ধরছে এবং সেইখান থেকে সে একটা ইনকাম করতে পারছে ভারতের জীবনের কী খুঁজছেন হ্যাঁ আমরা খুঁজছি কোনও সরকারি চাকরি বা এমন কোনও একটা কাজ যাতে আমি আমার পরিবারের দায় দায়িত্ব বহন করতে পারি যেমন কোনও ছেলে বেকার না থাকে তার যেমন শিক্ষা যোগ্যতা সেই অনুযায়ী তাকে কিছু কাজ দেওয়া হোক এর জন্য অনেক স্টুডেন্ট আগ্রহী হবে চাকরি করার জন্য